লোকসঙ্গীতের ধারা বা লোকসঙ্গীত এর একটা দীর্ঘ ইতিহাস আছে লোকসঙ্গীত উঠে আসে একদম গ্রাস রুট বা তৃণমূল স্তরের মানুষরা যে ভাষায় কথা বলেন যে ভাষায় গান গান নিজেদের শ্রম নিজেদের আনন্দ নিজেদের বেদনা নিজেদের ভালোবাসা নিজেদের দুঃখ কষ্ট সমস্ত কিছুকেই তারা যে সঙ্গীতের মধ্যে আবহমান কাল ধরে উপস্থাপিত করে আসছে এই সাধারণ লোক বা মানুষদের সংগীতই লোকসংগীত হিসাবে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে এসছে আমাদের বিভিন্ন সময়ে দেখবেন আপনারা যখন কোনও কৃষক তার ধান কাটছে শ্রমিক তার শ্রম দিচ্ছে সে কলতলা থেক মানে কল একটা টিউবয়েল পাইপ তার বোরিংয়ের সময় যেমন একটা সে গান গায় যে কৃষক ফসল কাটে সে একটা গান গায় যে মাঝি দাঁড় বায় সেও একটা গান গায় দেখবেন প্রত্যেক কটা সংগীত তার মুখ থেকে যে গান বেরিয়ে আসে সেটা সেই মুহুর্তে তাকে কোনো না কোনোভাবে প্রেরণা জোগায় বলেই তার শ্রম হোক তার ভালোবাসা হোক তার দুঃখ হোক তার আনন্দ হোক তার বিরহ হোক তা যন্ত্রণা হোক যে কোনো পরিস্থিতিতেই সে যে একটা অন্য রকম প্রশান্তির মধ্যে দিয়ে যায় সেটাকে লক্ষ্য করলেই আমাদের বিশেষ করে বাংলার লোকসংগীত সম্পর্কে একটা ধারণা আমরা পাবো